আমার প্রিয় ইনডোর গেমটি হলো লুডো লুডো খেলতে আমি খুব পছন্দ করি লুডোটা হলো আমরা চারটে বন্ধু মিলে খেলি চারটে বন্ধু মিলে না খেললে লুডো খেলতে মজা আসে না এবং লুডোর মধ্যে চারটে কালার হয় যেমন লাল সবুজ হলুদ আর ব্লু যখন আমরা লুডু খেলি যখন ছাক্কা আছে তবেই লুডুর গুটিটা বার হয় লুডু খেলার সময় আমরা বেশি এনজয় করি লুডোটা হল লুডো খেলি আমরা বেশি এনজয় পাই এবং লুডোর মধ্যে ছক্কা আছে পাঁচ আছে এক আছে চার আছে তিন আছে যেমন আমরা খেলি যদি পুট আসে পু্টের মধ্যে আটকে যাই আমরা পুট দিয়ে লাল হয় না এবং কোনো কোনোরকম বা কারোকে মারতে গেলে খুবই মজা আসে লুডো খেলতে গেলে লুডোটা হলো খুব বেশি আমাদের পছন্দের জিনিস লুডো খেলি তাই বলে আমরা খুব বেশি পছন্দ করি লুডোটাকে এবং আমরা সব বন্ধুগুলো মিলেই খেলি যদি লুডোর মধ্যে মারতে যাও তাহলে কেউ এদিকে চিল্লাবে কেউ ওইদিকে চিল্লাবে এটা আরও ভালো লাগে লুডো খেলার সময়